আমাদের এখানে অনুষ্ঠান মানে সাংস্কৃতিক অনুষ্ঠান অনেকই অনেক কিছুই হয় সেটা মানে কোনো যেরকম মেলা হয় আবার ঈদের সময়ও সব অনুষ্ঠান মানে সব ঘুরতে টুরতে যায় সবাই মানে হিন্দুরাও আমাদের বাড়িতে আসে হিন্দু আমরাও ওদের বাড়ি মুসলিমরাও ওদের বাড়িতে যায় হিন্দুদের আবার পুজোর সময়ও অনুষ্ঠান হয় সাংস্কৃতিক অনুষ্ঠান আমরা যাই গিয়ে গিয়ে আনন্দ করি আর খেলার সময় যেরকম এই এখন ঠান্ডার সময় খেলা হয় খেলাতেও সাংস্কৃতিক অনুষ্ঠান হয় সাংস্কৃতিক অনুষ্ঠান হয় সেখানে মেলা মেলাতে গিয়ে সেখানেও সাংস্কৃতিক অনুষ্ঠান হয় সবাই যায় গিয়ে অনুষ্ঠান দেখি অনুষ্ঠান অনেক কিছুই আছে এখানে আমাদের পশ্চিমবঙ্গে প্রায়ই অনুষ্ঠান হয় সাংস্কৃতিক অনুষ্ঠান